ভারত একটি খুব বিখ্যাত পর্যটন গন্তব্য ভারতে পর্যটন শিল্প বৃদ্ধির প্রচুর সম্ভাবনা রয়েছে ভারতে জিডিপির প্রায় নয় শতাংশ পর্যটন শিল্প দ্বারা অবদান রাখে ভারতের জনসংখ্যার প্রায় নয় শতাংশ পর্যটন শিল্পে নিযুক্ত এই নিবন্ধটি ভারতের বিখ্যাত পর্যটন স্থানগুলির কিছু অন্তর্দৃষ্টি শেয়ার করবে তামিলনাড়ু থেকে যদি বলি রামেশ্বরম চেন্নাইয়ের মেরিনা বিচ কোডাইকানাল লেক নীলগিরি পর্বত রেললাইন উত্তরপ্রদেশ থেকে যদি বলি সারনাথ কুশিনগর অযোধ্যা বিন্দাবন তাজমহল আগ্রা ফোর্ট ফতেপুর সিক্রি ঝাঁসি ফোর্ট ওখালা পাখি অভয়ারণ্য এবার কর্ণাটক থেকে যদি বলি কুদ্রেমুখ আগুস্মে মাদিকেরি শিবনসমুদ্র জলপ্রপাত আরও অন্ধপ্রদেশ থেকে যদি বলি তিরুমালা তিরুপতি মন্দির বিশাখাপত্তমের সিংগাচলো মন্দির আন্নাভারো মন্দির শ্রীকালাহস্তি কনাকার দুর্গা মন্দির বৌদ্ধ কেন্দ্র যেমন নাগার্জুন কন্ডা অমরাবতি ইত্যাদির মতো অনেক গুরুত্বপূর্ণ তীর্থস্থান রয়েছে কিছু জনপ্রিয় পাহাড় ও উপত্যকা হলো হর্সলি পাহাড় পাপি পাহাড় আরাকু উপত্যকা ইত্যাদি জনপ্রিয় ভারতীয় রক কাট স্থাপত্য চিত্রিত কিছু জনপ্রিয় গুহা হলো বেলুন গুহা ইন্দ্রাভাল্লি গুহা বোরা গুহা ইত্যাদি এবার মহারাষ্ট্র থেকে যদি বলি ভাজা গুহা পুনে অজন্তা গুহা এলিফ্যান্টা গুহা ঐতিহাসিক দুর্গ সিংহগড় দুর্গ কানেরি গুহা এবার দিল্লি থেকে যদি বলি ইন্ডিয়া গেট জাতীয় যুদ্ধ স্মৃতিসৌধ অক্ষরধাম মন্দির রাষ্টপতি ভবন ভারতের সংসদ লালকেল্লা কুতুব মিনার জুমা মসজিদ হুমায়নীয় সমাধি লোধি গার্ডেন পুরান কিল্লা বিড়লা মন্দির রাজঘাট জাতীয় রেল জাদুঘর জাতীয় প্রাণিবিদ্যা উদ্যান ন্যাশানাল গ্যালারি অফ মডার্ন আর্ট পশ্চিমবঙ্গ থেকে যদি বলি ভিক্টোরিয়া মেমোরিয়াল সুন্দরবন জাতীয় উদ্যান ভারতীয় জাদুঘর হাওড়া ব্রিজ দার্জিলিং হিমালয়ের রেলওয়ে টাইগার হিল দার্জিলিং দক্ষিণেশ্বর কালী মন্দির জলদাপাড়া জাতীয় উদ্যান বাতাসিয়া লুপ গরুমারা জাতীয় উদ্যান সাইন্সসিটি কালীঘাট বেলুড় মঠ ইগার্ড জয়েলিং মঠ জুলজিক্যাল পার্ক দার্জিলিং মার্বেল প্রাসাদ ইডেন গার্ডেন রাজস্থান থেকে যদি বলি হাওয়া হাওয়া মহল সিটি প্যালেস জয়পুর উমেদভবন প্রাসাদ যোধপুর যন্তর মন্তর জয়পুর জলমহল জয়পুর জয়সলমের ফোর্ট সারিস্কা টাইগার রিজার্ভ চিত্তোরগড় দুর্গ জগমন্দির উদয়পুর কেরালা থেকে যদি বলি বেকাল দুর্গ বেকাল সৈকত গুরু ভাউড় মন্দির শ্রীপদ্মনাভাস্বামী মন্দির মুল্লাপেরিয়ার বাঁধ